আমাদের এখানে প্রধান সেক্টর হল জঙ্গল জঙ্গল থেকে মানুষ পাতা তুলে নিয়ে এসে তার পাতা দিয়ে হচ্ছে থালা বাটি তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আবার কেউ গা জঙ্গল থেকে কাঠ তুলে নিয়ে এসে কাঠ বিক্রি করে জীবিকা কেউ আবার জঙ্গলের যে নানা রকম ফল হয় সেই ফল বাজারে বিক্রি করে আবার হচ্ছে এইখানে চাষবাসও হয় চাষবাসের সাহায্যেও অনেক কৃষক সেই চাষবাস করে হচ্ছে জীবিকা নির্বাহ করে আবার অনেক মানুষ অনেক বিভিন্ন রকম পেশার সাথে যুক্ত কেউ ডাক্তার কেউ উকিল কেউ ইঞ্জিনিয়ার অনেক মানুষ ব্যবসা করেন কারো ভুসি মাল দোকান কারো টেশনারি দোকান তার ফলেও আমাদের পরিষেবা প্রযুক্তি এগিয়ে যাচ্ছে এইভাবেই